হ্যাঁ নমস্কার বলছি আর্সেলান রেস্টুরেন্ট তো এটা হ্যাঁ আচ্ছা বলছিলাম আমার কিছু জিনিস অর্ডার করার আছে আমি কি এখানে বলতে পারি আচ্ছা হ্যাঁ লিখে নিন আমার অর্ডারটা চারটে বিরিয়ানি হবে হ্যাঁ মাটান বিরিয়ানি হবে স্পেশাল আর হচ্ছে দুটো নান একটা চিকেন কিমা হ্যাঁ আর হবে হচ্ছে দুটো গ্রিন স্যলাড

হ্যাঁ হ্যাঁ আমার অ্যাড্রেসটা হবে হচ্ছে যাদবপুর হ্যাঁ এইটবি বাসস্ট্যান্ড যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড হ্যাঁ ওখানে এসে আপনার ডেলিভারি পারসেনকে বলবেন আমাকে একটু কল করে নিতে আমি তাহলে হ্যাঁ কাউকে পাঠিয়ে দেবো তাকে রিসিভ করে দেওয়ার জন্য হ্যাঁ আপ অবশ্যই যেন কল করে আর বলছিলাম খাবারের প্যাকিংগুলো যেন খুব সুন্দর করে করা হয় কারণ পড়ে যাওয়ার ভয় থাকে হ্যাঁ আমি চাই না যে ওরা অনেক দূর থেকে আমার বন্ধুরা এসছে তো একটু ফ্রেশ আর একটু প্যাকিংটা খুব ভালো করে হলেই ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার ডেলিভারি পারসেনকে আচ্ছা কতক্ষণের মধ্যে আসতে পারে ঠিক আছে যতটা একটু তাড়াতাড়ি সম্ভব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই একটু পাঠাবেন হ্যাঁ কারণ ওনারা ওয়েট করতে পারছেন না অনেকটা দূর থেকে এসছেন যেহেতু ঠিক আছে হ্যাঁ আপনার ডেলিভারি পারসেনকে অবশ্যই এসে কল করে নিতে বলবেন হুম হ্যাঁ আমার অর্ডারটা কনফার্ম করে দিন আর আমার এই নাম্বারেই কনফার্ম করবেন রেজিসট্রেশান নাম্বারে রয়েছে আর না হলে আমি আর একবার বলে দিতে পারি ঠিক আছে পেয়েছেন তো ঠিক আছে ঠিক আছে এই নাম্বারে কল ব্যাক করবেন আমি তাহলে ভালো করে আরো ডিরেকশান দিয়ে দিতে পারবো ওকে থ্যাঙ্ক ইউ